গরু যেমন হচ্ছে কে ভালো থাকার মানে যেরকম গরু ছুটে হেঁটে বেড়াবে বা ঘাস সেরকম কচি কচি ঘাস দিলে খেয়ে নেবে একটুও রাখবে না তার পরে হচ্ছে কি ঘাস শাক পাতা মানে যা দেবে খেয়ে নেবে কী সুন্দর চঞ্চল হয়ে বেড়াবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেসব গরু হচ্ছে গিয়ে সব থেকে ভালো যেসব ওই সব গরুর কোনো রোগী যেসব গরুদের হচ্ছে কে শরীর খারাপ হয় রোগ হয় তারা খায় না দায় না কেউ শুয়ে থাকে বসে থাকে বার করা যায় না যেন আমাদের একটা গরু ছিল একবার জ্বর হয়েছিল ওই জো ওই জন্য হচ্ছে কি গরুর তো গোয়াল থেকে বার করতেই পারিনি সেই কারণে হচ্ছে কি ডাক্তার ডেকে ইঞ্জেকশন করার পরে জ্বরটা কমলে তার পরে বার হয়েছে তার পরে হচ্ছে খেয়েছে দেয়েছে আস্তে আস্তে ও সুস্থ হয়েছে তা ওরকম ও রোগের মধ্যে এবারে জ্বর হয় অনেক সময় ঠান্ডা লাগে তার পরে হচ্ছে কি তারপর পক্স হয় তারপর ওটা কী পোকা বলে ওই যে গেঁটুলি পোকা কী একটা পোকা বেশ বলে ওইখানে মানে হয় তো ওই ওই কারণে হচ্ছে কি তখনই আবহাওয়াটা দেখা দেয় বেশিরভাগ টাইম